আমার শহরের মধ্যে আমার প্রিয় জিনিস হচ্ছে আসানসোল মিউনিসিপালিটি কর্পোরেশন

যার দ্বারা আমরা উপকৃত হই আমাদের রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা নির্মাণ এবং বিভিন্ন সমাজ সেবামূলক কাজ এই মিনিস আসানসোল কর্পো মিউনিসিপালিটি কর্পোরেশনের দ্বারা সম্পন্ন হয় বিভিন্ন সময়ে বিভিন্ন কাজে এখানকার লোকাল লিডাররা আমাদের কাজে আসেন বিভিন্ন ইয়েতে পূজা পার্বণে এবং প্রাকৃতিক দুর্যোগে বিভিন্ন সহযোগিতা পাওয়া যায় এই দুর্গাপুর কর্পো সরি আসানসোল মিউনিসিপালিটি কর্পোরেশনের তরফ থেকে আমরা আশা করব আমি আশা করব এই আসানসোল মিউনিসিপালিটি কর্পোরেশন অফিসটা আরও সুন্দর এবং খুবই সজাগ থাকুক জনসেবার কাজে এবং আমার খুবই এটা পছন্দের জায়গা এবং আমি এটা পছন্দ করি